আমি একা ভ্রমণ করতে গিয়েছিলাম যেমন গিয়েছিলাম দীঘার সমুদ্র সৈকত সেখানে সমুদ্রের বিশাল আকার বড় বড় ঢেউ দেখেছি হুম প্রচুর লোক ভিড় সমাগম সমুদ্রে স্নান বড় বড় মাছ আসছে জেলেরা নিয়ে আছে সব ধরে দেখা যাচ্ছে ডলফিন নানারকম জিনিস সামুদ্রিক শাঁখ কাতলা নানারকমের জিনিস দেখছি সমুদ্রের আওয়াজ গর্জন একটা বিশাল দেখতে খুব ভালোই লাগে আর দেখেছি আগে এরকম কখনও দেখিনি দিয়ে ওই যাওয়ার পরে একটা বিশাল অভিজ্ঞতা হয় সমুদ্রের সম্বন্ধে সমুদ্রের যে গর্জন এইরকম হয় ঢেউ এইরকম হয় হুম অভিজ্ঞতা খুব পেয়েছি সমুদ্র সম্বন্ধে দীঘা গিয়ে